এই অঞ্চলে রান্না করা হয় নানা ধরনের খাবার তার মধ্যে সামুদ্রিক মাছ এদিকে ভালোই পাওয়া যায় এছাড়াও শুক্তো এদিকে খুব অনুষ্ঠান ঘরে নিরামিষ তরকারি হিসাবে রান্না করা হয়ে থাকে আমাদের এখানে খুবই হরিনাম হয় তাই শুক্তো আর আলু পোস্ত এখানকার ঐতিহ্যবাহী খাবার এছাড়াও অনুষ্ঠান ঘরে মাংসের বদলে নানা ধরনের সামুদ্রিক মাছ যেমন ভেটকি মাছের চপ এবং মাছ ভাজা এখানে বিশেষ ধরনের পাওয়া যায় এবং নদী থেকেও ইলিশ মাছ পাওয়া যায় এখানে ইলিশও খুব সস্তা দামে পাওয়া যায় বলে অনুষ্ঠান ঘরে ইলিশ মাছের পাতুরি করতেও লক্ষ্য করা যায়